হ্যালো কেমন আছো দাদা আমি ভালো আছি বলছিলাম যে তোমার ফসলে কিরকম কী অবস্থা হ্যালো ও এই খবর আমার ফসল তো খুব সুন্দর হয়েছে হ্যালো বলছি যে উত্তর চব্বিশ পরগনা ভাট পাড়ায় যে সব সবুজ শাক সবজি আছে সেই সব সবুজ সবুজ শাক সবজি তুমি কি দেখেছো কতো সুন্দর হয়েছে তুমি দেখেছো হ্যাঁ আমিও দেখছিলাম আমি ওই চাষিদেরকে জিজ্ঞাসা করছিলাম আমি বলি তোমরা কী কী লাগাও কী কী সার কী কী ব্যবহার করো আমাকে যদি একটু বলো আমরা ওই জমিতে লাগাই তা বললো আমরা সেরকম কোনো কিছু ব্যবহার করি না নিজেই জৈব সার বেশিরভাগই দিই পোলট্রি ফার্মে মুরগির পোলট্রি ফার্মের যে সব ওই পোলট্রির গু বলে না ওইগুলো আবার গোবর টোবর আছে ওইগুলো দিয়ে ওরা বাগান ভালো করছে হেবি সুন্দর গাছ হয়েছে দেখেছো তো তুমি হ্যাঁ আমিও দেখছিলাম তা তোমার গাছের অবস্থা কী বৃষ্টিতে হয়েছে একেবারে ঝড়ে পড়ে গেছে নাকি সব ফসল হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম আমি বলি না আমার এতো ভালো হয়েছে আমি তো এই বিভিন্ন রকমের সার টার অতো বেশি লাগাই না আর যারা যারা সার টার ব্যবহার করে তাদের গাছগুলো কিরকম ঝলসে গেছে আবার বৃষ্টির জলে আবার কেমন ধরো ফসল নষ্ট হয়ে গিয়েছে তো এটাই ভাবছিলাম তা বলছি কী ওই যে উত্তর চব্বিশ পরগনার যে ভাট পাড়ায় যে ফসলগুলো হয়েছে এক দিন আমরা দুজন মিলে যাই না গিয়ে দেখে আসি চলুন তা কবে যাবো বলুন তো সামনের সামনের সপ্তাহে বৃহস্পতিবার বৃহস্পতিবার বৃহস্পতিবার যাবো সামনের সপ্তাহে ঠিক আছে আর ওদের ওদের কাছ থেকে জিজ্ঞাসা করবো যে কিরকম কী সার টার লাগাও আর ফল কীভাবে ভালো হয় কীভাবে গাছগুলোর যত্ন নাও এগুলো আমরা জিজ্ঞাসা করবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখছি হ্যাঁ